স্বনির্ভর গোষ্টী সম্পর্কে আপনার মতামত স্বনির্ভর গোষ্টী সম্পর্কে আমার মতামত হলো স্বনির্ভর গোষ্টী আসার ফলে যেমন মেয়েরা অনেক সেখান থেকে টাকা লোন নিয়ে অনেক ব্যবসা অনেক কাজ করতে পারছে আগে শুধু মহিলারা শু শুধু ঘরের যাবতীয় যা কাজ সেটাই করতে পারতো কিন্তু এখন বর্তমানে অনেক উন্নত হয়েছে স্বনির্বর গোষ্টী আসার ফলে স্বনির্বর গোষ্টী থেকে কিছু টাকা লোন হিসাবে নিয়ে তারা অনেক ধরনের ব্যবসা করতে পারছে যেমন ছাতু ব্যবসা এবং মুরগী ব্যবসা পোল্ট্রি ফার্ম ব্যবসা এরকম নানান যাবতীয় ব্যবসা আছে যেগুলা এই স্বনির্ভর গোষ্টী থেকে লোন নিয়ে তারা করতে পারছে এবং যেমন আরও সুযোগ সুবিধা আছে মহিলাদের যেমন মহিলাদের এখন অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে সরকার খিচুড়ি স্কুলের টিচার করছে তাদেরকে এবং আরও অনেক যাবতীয় কাজ দিচ্ছে যেমন এরকম লোনের ব্যাপারে স্বনির্ভর গোষ্টী থেকে অনেক কোম্পানি আছে যেখান থেকে মহিলাদেরকে সাহায্য করা হয় এই ব্যবসা খোলার ক্ষেত্রে যেমন কিচু টাকা লোন দেওয়াও হয় অনেক দিন যেমন অনেক অনেক টাকা লোন দিয়ে তারা ব্যবসা শুরু করে এবং নিজেদের নিজের পায়ে দাঁড়াতে পারে এই করে স্বনির্ভর গোষ্টী মহিলাদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে